বাগান তৈরি করার শখ কারণ হচ্ছে বাগানে আমি অনেক রকম সবজি ফুল ফল এইসব গাছপালা লাগাতে পারি বাগানে ফুল হলে আমি পুজো ঠাকুরের ফুলের জন্য আমার খুব দরকার লাগে কারণ বাজারে ফুলের দাম প্রচুর আকাশ ছোঁয়া ফুল যখন যার সিজন তখন ফুলের দাম সেরকম বেড়ে যায় দিনকে দিন সবজি আমি বাগানে যদি লাগাতে পারি তাহলে আমার একটু বাজারের সবজির থেকে আমি টাকা দুটো পয়সা বাঁচাতে পারব আমি যেমন ওষুধের থেকে আমি কম ওষুধ দিয়ে সেই সবজিকে চাষ করব সেই সবজি থেকে আমি সংসারের আমার রোগজ্বালা কোনও কিছু হবে না বাগানে এই কারণে বাগানে ফুল ফল গাছপালা ফল হলে গাছটা দেখতে যেমন সুন্দর লাগে তার ফলের স্বাদটাও খুব ভালো লাগে